আমি একদিকে যেমন অফিসের কাজকর্ম সামলাই আমি আমার ভালোবাসার আরেক দিকে হলো গান বাজনার সঙ্গে যুক্ত আসলে যে কোন মানুষ যে যেটা খুব আনন পছন্দ করে বা ভালোবেসে সেটা হাজারো কষ্টের মধ্যে বা ব্যবস্থার মধ্যেও খুব আনন্দের সঙ্গেও করা যায় তাই আমার জীবনের বিশেষ ভালবাসা বা ভালোবাসার জায়গা হলো গানের জায়গাটা গান বাজনার জায়গাটা খুবই ভালো এর সাথে মানুষের মনের দুঃখ কাটানো যায় গান বাজনা দিনরাত খুব ভালভাবে কাটে প্রতিদিন প্রতিটি মুহূর্ত আমার রক্তের মধ্যে রয়েছে গান বাজনার মধুর শব্দগুলো তাই আমি কর্মস্থলের সময়টুকু ছাড়াও বাদবাকি সময়টা আমি অপচয় করি না যার জন্য আমি তখন গান শুনি এবং গান নিজে করে খুব ভালো থাকি এই গানের মধ্যেই যেন আমার জীবন কিছুটা লুকিয়ে রয়েছে আমি যে কোন মানুষকে মনে করি যে সবাই মান নিজের গানের মধ্যে থাকতে ভালবাসে এবং গান বাজনা শুনতে ভালবাসে তাই আমি গান বাজনার সঙ্গে ভারসাম্যও রাখতে খুব একটা অসুবিধা আমার হয় না গান বাজনা শুধু মঞ্চে শো করার জন্য নয় এটা মনের প্রসারতা বাড়ায় এবং শরীরকে সুস্থ থাকার জন্যও সাহায্য করে তাই কর্মস্থলের সঙ্গে গান বাজনার ভারসাম্য বজায় রাখা আমার পক্ষে খুবই সহজ ব্যাপার বলে মনে হয়